হ্যালো তুমি কি সুজিস জুতোর দোকানদার দাদা ভালো আছেন তো আমি চার জোড়া জুতো নেবো একটা ফ্রী সাইজ ছোটো বাচ্চার চামড়ার জুতো হবে তো আগেরবার যে একজোড়া কালো জুতো নিয়েছিলাম একদম সেম ওই রকম জুতো হবে তো ওই একজোড়া পাঁচ সাইজ অজন্তা একজোড়া চটি একজোড়া জলে কাদায় পরতে পারবো এরকম আপনি দেবেন একজোড়া বুট জুতো বুট জুতোটা দশ সাইজ দেবেন দশ সাইজ দাদার জন্য কীরকম দাম হবে বুট জুতোটা আরেকটু কম হবে না আচ্ছা ঠিক আছে রাখুন তাহলে